হ্যালো হ্যাঁ ম্যাম আমি সুমনা বলছি হ্যাঁ তেমন পড়ছি না বলতে মাত্র দুটো চ্যাপ্টার কমপ্লিট হয়েছে হুম তেমন ভালো না না ম্যাম মাত্র দুটো চ্যাপ্টার কমপ্লিট করেছি তো বলছি ম্যাম আপনি কবে আসবেন এই জন্য বলছি ম্যাম আপনি আসবেন না আমাদের বাড়িতে ম্যাম একটু তাড়াতাড়ি আসলে হতো না দু তিন দিনের মধ্যে ঠিক হ্যাঁ ওকে ম্যাম ঠিক আছে ম্যাম আপনি একটু তাড়াতড়ি আসবেন তাহলে একটু ভালো হতো আচ্ছা ঠিক আছে রাখছি